উদয়নারায়ণপুর ব্লক পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর ব্লক বিভিন্ন ধরনের বয়ন ও কারুশিল্পকে সমর্থন করে বাঁকুড়ার কুমারেরা পোড়া মাটির ঘোড়া ও হাঁ হাঁড়ি হাতি তৈরি করে টেরাকোটার শিল্পকে এক অন্যতম জায়গায় তুলে ধরেছে হিন্দু মন্দিরে টেরাকোটা শিল্পের মতো প্রাচীনকাল থেকে বাংলায় চারুকলা উল্লেখযোগ্য উদাহরণ পটচিত্র চিত্রকলা পশ্চিমবঙ্গের এক সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছে এখানে দেবীচাল দুর্গাচালকে উল্লেখ করে দুর্গা প্রতিমা পটভূমি তুলে ধরা হয় এছাড়াও ইংরেজী ভাষা শেখা উদ্দীপিত করতে চারুশিল্প এবং কারুশিল্পের ব্যবহার করা হয় সৃজনশীল কাজের অধ্যায়গুলি হল শিক্ষার্থীর জন্য হাতে কলমে এবং সক্রিয় শিক্ষা এই পর্যায়গুলি ব্যবহৃত এবং লব্ধ অভিজ্ঞতা মানে লব্ধ অভিজ্ঞতা মানে রাখার মতো হতে পারে প্রথম প্রথম প্রথমদিক থেকে এই ইংরেজী শিক্ষা প্রসারের জন্য চারুশিল্প কারুশিল্প চারুশিল্প ও কারুশিল্প সেভাবে প্রসার লাভ করেনি কিন্তু পরবর্তীকালে এটি সবার কাছে বোধগম্য হয়ে উঠেছে এছাড়াও সৃজনশীল কাজগুলো ইত্যাদি শিক্ষাকে মজাদার ও আকর্ষণীয় করে তোলে যেকোনো স্তরের শিক্ষার্থীরা নতুন কিছু গড়তে শিখতে সা সক্রিয় থাকতে ভালোবাসে এই এই শিল্প প্রশিক্ষণের জন্য সেভাবে কোনো কেন্দ্র নেই সেভাবে কোনো শিক্ষক নেই সেভাবে কোনো শিক্ষাকে আপন করেই শিল্পকে আপন করার মতো সেভাবে কোনো মানুষ নেই যদিও কয়েকজন নিজের চেষ্টায় নিজের অক্লান্ত পরিশ্রমে এই শিল্পকে আজ বিশ্বের দরবারে অন্যতম করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করবো ভবিষ্যতে এই শিল্প যেন প্রত্যেকটা ঘরে ঘরে সবার শেখা থাকে সবার জানা থাকে